আমার পছন্দের খাবার ভাত ডাল মাছ মাংস মোমো বিরিয়ানি ফুচকা এগরোল চাউমিন ঘুগনি চিংড়ির মালাইকারি ইলিশ পাতুরি মটন কষা দই ইলিশ ডাক চিংড়ি ডিমের কারি কাতলা